হ্যাঁ আমি সরকারের কাছে আমাদের স্থানীয় প্রতিনিধিদের কথা বলতে পারি তার মধ্যে হল এমএলএ ও এমপি এমএলএ আমাদের এখানে রয়েছে মাননীয় শ্রী অসীম ঘোষ মহাশয় তিনি খুব ভালো একজন এমএলএ তাছাড়াও এমপি আমাদের এখানে রয়েছে শ্রীযুক্ত রঞ্জিত কুমার মল্লিক মহাশয় এরা দুজনেই আমাদের কে যথেষ্ট উদ্যোগ নিয়ে যথেষ্ট ভালো ভালো কাজ করে চলেছেন তাছাড়া আমাদের এমএলএ মহাশয় যিনি রয়েছেন তিনি একজন খুবই ভালো ভদ্র নমনীয় ব্যক্তি তিনি সাধারণত সাধারণ জনগণের পাশে সব সময় গিয়ে দাঁড়ান কোথাও বন্যা হলে সেখানে তিনি নিজে ছুটে ছুটে ত্রাণ নিয়ে পৌঁছে যান বা কোথাও যদি কোনো মানুষ অসুবিধায় পড়ে তখন তিনি তার বাড়িতে গিয়ে দেখাও করে আসেন তাছাড়াও আমাদের এমএলএ মহাশয় তার তহবিল থেকে আমাদের বিভিন্ন কাজকর্ম করে থাকেন যেমন আমাদের এখেনের ড্রেন ড্রেনটি তিনি পাকা করিয়ে দিয়েছেন আমাদের রাস্তাটি আগে মাটির রাস্তা ছিল এবং গর্তে ভর্তি ছিল বর্তমানে সেটি পাকা রাস্তা তিনি করে দিয়েছেন এমএল ও এমপি মহাশয় আমাদেরকে খুবই ভালো লাগে তারা খুবই সুন্দর এবং ভদ্র এবং খুবই ভালো মানুষ